হ্যাঁ ভালো আছেন তো হ্যালো হ্যাঁ বলছি আপনি বাড়ি থেকে কখন বেড়িয়েছেন হ্যালো ও বলছি পুজোর ছু পুজোর পুজোর ছুটিতে কালিম্পং যাবেন তো নাকি চলুন ঘুরে আসি আপনি একা যাবেন না ফ্যামেলি যাবে অ্যাঁ আগে কোনো দিন গিয়েছেন বাইরে বেড়াতে

ও টেনের টিকিট করা হয়ে গেছে নাকি আমার এখোনো সিট কনফার্ম হয় নি দেখি পুজোর কেনাকাটা হয়ে গেছে ও অ্যাঁ হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে চলুন ঘুরে আসি আমার তো ফ্যামেলি নিয়েই যাবো আমার সব কিছু রেডি হয়ে গেছে শুধু টিকিটটা কনফার্ম হলেই যাবো আমি আপনার কি টিকিট অ্যাঁ তা হয়েচে চার পাঁচটা হয়েছে আপনার ও আপনার আপনার কটা ড্রেস হয়েছে অ্যাঁ